আমার এলাকায় পরিবহনের ধরন অনেকটাই উন্নত বা উন্নয়নশীল বলা চলে এখানে প্রধানত রয়েছে সড়কপথ রেল পথ সড়কপথের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় সড়ক ছয় যেটা আমার পুরুলিয়া জেলাকে বাঁকুড়া হয়ে কলকাতার সাথে যুক্ত করেছে এছাড়া যদি রেল পথের দিক থেকে আমরা আলোচনা করি সেখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত আদ্রা রেল শাখার অন্তর্গত অর্থাৎ দক্ষিণ পূর্ব যে রেল শাখা তার অন্তর্গত হচ্ছে পুরুলিয়া রেল পথ এটির মাধ্যমে বিভিন্ন জেলা এবং অঞ্চলের সাথে রেলপথে যুক্ত করা হয়েছে